আমি একটি সামনের শহর থেকে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে এসেছিলাম শীতকালে যাতে করে আমার বিছানাতে ঘুমাতে কোনো অসুবিধা না হয় এবং হ্যাঁ শীতকালে এক এক সময় এত ঠান্ডা হয় এবং অফিস থেকে ফেরার পর সন্ধেবেলা যখন আমি বিছানাতে উঠি তখন বিছানাতে প্রচুর ঠান্ডা লাগে তাই সেখানে থেকে একটি ব্ল্যাঙ্কেট কিনেছিলাম এবং ব্ল্যাঙ্কেটটি ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটটি যখন চালু করে দেওয়া হয় তখন ইলেকট্রিক পরিষেবার জন্য সেটি একটু গরম থাকে এবং এমনি নর্মাল ব্ল্যাঙ্কেটের থেকে তুলনায় ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট যেহেতু ইলেকট্রিক ব্যবস্থা আছে সেটিতে তাই তার সেটি চালু করে দেওয়ার সময় তারপরে একটু পরেই সেই ব্ল্যাঙ্কেটটি গরম হয়ে যায় এবং যাতে করে বিছানাটি গরম থাকে এবং বিছানাটিতে খুব গরম খুব বেশি গরমও হয় না খুব ঠান্ডা হয় না বেশ হালকা গরম থাকে যাতে করে ঘুমোতে আমাদের কোনো রকম অসুবিধা হয় না এবং সেটি গায়ে নেওয়ার পর আমরা শীতকাল বলে মনেই করতে পারব না কারণ ইলেকট্রিক যাতে তার মধ্যে ইলেকট্রিকের যেহেতু ওয়্যার রয়েছে এবং ইলেকট্রিকের ব্যবস্থা থাকার কারণে ওই ব্ল্যাঙ্ককেটটি আমাদের শীতকালে ঘুমোতে কোনো অসুবিধা হয় না এবং সেই ইলেকট্রিকটা বেশি গরম হয়ে যাওয়ার পর সেটা চালু করে দিন বন্ধ করে দিলেও হালকা হালকি গরম থাকে